হ্যাঁ আমার স্থানীয় হচ্ছে সংবাদ মিডিয়া যথেষ্ট কভারেজ পাচ্ছে হচ্ছে কিন্তু এই বিষয়গুলি যা যে বিষয়গুলো হচ্ছে মিডিয়া হচ্ছে কভারেজ করছে যেই যে কভারেজ করছে যেগুলো হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা মিডিয়া জনগণের সামনে হচ্ছে দেখাচ্ছে এটা আমি চাইবো যেন সেই জন সেই মিডিয়া যেন জনগণের সামনে না দেখায় কারো হচ্ছে পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় নিয়ে ঝামেলা এটাও মিডিয়া সকলের সামনে দেখাচ্ছে তো এগুলো এগুলো চাইবো যেন এগুলো বন্ধ করা হয় এগুলো থাকা সত্যি এইগুলো লোকজনদের কাছে সত্যি এ হচ্ছে আসা হচ্ছে খারাপ কারণ যে যার তো পার্সোনাল বা পারিবারিক ব্যাপার থাকতেই পারে এটাও মিডিয়া সকলের সামনে দেখাচ্ছে এগুলো না দেখানোই ভালো এটাই চাইবো যাতে নাম যাতে মিডিয়া যাতে না এই বিষয়গুলো হচ্ছে হচ্ছে সবাই সকলকে দেখায় নিউসে দেখায় তো এ না দেখালে খুব ভালো হয়